হ্যাঁ আপনি প্রতিভা টেলার থেকে বলছেন হ্যাঁ আমি আপনার এলাকারই একজন ক্রেতা বলছি আপনার ডেলি কাস্টমার আমি আসলে সামনে আমার বোনের বিয়ে আছে তার জন্য কয়েকটা ড্রেস করাতে দেবো আর বিয়ের লেহেঙ্গাটাও করাতে দেবো

পরে নয় আমার তো তাড়াতাড়ি আছে না বিয়েও মাত্র একমাস আছে একমাসও ঠিক মোটেও নেই ধরতে গেলে আঠাশ উনত্রিশ দিন পর বিয়ে আছে তার আগেই আপনাকে দিতে হবে একটু দেখুন না কতগুলো আছে বলতে গেলে প্রথমতো লেহেঙ্গাটা করাতেই হবে মাস্ট লেহেঙ্গাটা কিন্তু ভেলভেটের হ্যাঁ প্রচুর ধরে ধরে কাজ করতে হবে আর হচ্ছে যে চার পাঁচটা শাড়ি আছে ছয় সাতটা ব্লাউজ আছে আর মোটামুটি পাঁচটার মত সালোয়ার কামিজ আছে কদিনের মধ্যে বলতে আঠাশ দিন পর লগন তারমানে মোটামুটি আপনাকে কুড়ি বাইশের দিনের মধ্যে তো দিতেই হবে একটু দেখুন না বিয়ে আপনার ডেলি কাস্টমার আমি প্রতি বছর আপনার কাছ থেকে করাই এই জন্যই তো আপনাকে ফোন করেছি না এমনি করেন না আপনি একমাত্র ভরসা আমি জানি এতোটুকু টাইমের মধ্যে কেউই করে দেবে না এইজন্যই আপনাকে ফোন করলাম যে আপনি করে দিন একটু বাইশ দিন না হলেও চব্বিশ দিন নিন দুদিন রেস্ট নিন একটু করে দিন না না আপনি দেখুন আমি পরে আবার আরও দেরি হয়ে যাবে তখন আবার বলবেন হবেন না হবেই না একদম তার থেকে দেখুন না আমি আজকে সন্ধ্যেই আপনার কাছে যাচ্ছি আপনি দেখুন হয়ে যাবে হয়ে যাবে আপনার বেশি আচ্ছা এক্সট্রা চার্জ দিয়ে দেবো আপনি দেখুন একটু আর টোটাল মোটামুটি পনেরোটা মতন হবে আচ্ছা আপনাদের তো ছেলেদেরও তৈরি করেন না ছেলেদের করলে আরো দশ বারোটা বেড়ে যাবে দেখুন অনেক হয়ে যাবে জানি অনেকগুলো হচ্ছে কিন্তু দেখুন আমি এক্সট্রা চার্জ দিয়ে দেবো বিয়ের জন্য এক্সট্রা চার্জও দিয়ে দেবো অসুবিধা নেই কিন্তু করে দেবেন আচ্ছা কালকে যাবো তো কটা থেকে আচ্ছা ঠিক আছে আপনি এক্সট্রা চার্জ নিয়ে নেবেন কটা থেকে কটা খোলা থাকে সকাল ছয়টায় খুলে দেন তো ঠিক আছে আমি সাতটা আটটার মধ্যেই চলে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখছি